অশ্বারোহণ মানুষের শারীরিক উন্নতি ঘটায় এর ফলে মানুষের শরীরের অতিরিক্ত চর্বি নিঃসরণ হয় এছাড়াও অশ্বারোহণের সময় যেহেতু মেরুদন্ড সোজা রেখে বসতে হয় ফলে শারীরিক গঠন ঠিক হয় এছাড়াও এটি আমাদের মানসিক শান্তিরও বিকাশ ঘটায় কারণ এর ফলে আমরা খোলা বাতাসের নিচে খোলা আকাশের নিচে মুক্ত বাতাসের সান্নিধ্যে আসতে পারি যা আমাদের মানসিক বিকাশে সাহায্য করে